নৃত্য শুধু একটি শিক্ষা মাধ্যম নয় এটি মানুষের বহুমাত্রিক রোগও নিরাময় করতে পারে এর প্রধান কারণ হিসাবে নৃত্যকে শরীরচর্চার একটি বড় মাধ্যম বলে বর্ণনা করেন বিশেষজ্ঞরা তারা বলে থাকেন নাচলে একজন মানুষের রাগ ক্ষোভ দুশ্চিন্তা দূর হয় এছাড়া নাচার মাধ্যমে একজনের মস্তিষ্ক ইতিবাচক প্রভাব পড়ে